পুরুলিয়া জেলায় ধান এবং আখ ও ডাল প্রধান ফসল ধান থেকে চাল করে রান্না করা হয় আখ থেকে গুড় করে খাওয়া হয় ধানের চাহিদা বেশি ধান প্রথমে সেদ্ধ করা হয় শুকিয়ে চাল করে বাজারে পাঠানো হয় ধান চাষের জন্য বর্ষা থেকে শীতকাল পর্যন্ত অনুকূল